পশ্চিমবঙ্গের প্রধান ব্যবসায়িক ইভেন্ট সম্মেলন কিছু এমন আছে যেগুলি বিনিয়োগকারি উদ্যোক্তা এবং শিল্প পেশাদারদের একত্রিত করে সেই সমস্ত বিজনেস ব্যবসায়িক ইভেন্টগুলো হচ্ছে ইন্টারন্যাশানাল কনফারেন্স অন গ্লোবাল বিজনেস ইকোনমিক্স ফাইনান্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ইন্টারন্যাশানাল কনফারেন্স বিজনেসেস অ্যান্ড ম্যানেজমেন্ট ইন্টারন্যাশানাল কনফারেন্স বিজনেসেস অ্যান্ড ম্যানেজমেন্ট ইন সোশ্যাল সায়েন্স ওয়ার্ল্ড কনফারেন্স অন সাপ্লাই চেন ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস ইন্টারন্যাশানাল কনফারেন্স অন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ব্যাঙ্কিং ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ ইন্টারন্যাশানাল কনফারেন্স বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট ইত্যাদি